হ্যালো বলছি দাদা আপনি কি সবজি দোকান থেকে বলছেন সবজি সবজি দোকানের সে স্বপনদা বলছেন আমি বলছি হলো ওই যে আমার একটু সবজি দরকার প্রত্যেক দিন দেওয়ার জন্য টাটকা টাটকা সবজি রোগী আছে বাড়িতে ওই জন্য বলছিলাম যে এসবগুলোর দাম কত জিজ্ঞাসা করছিলাম আর একটু আমি আমি যদি আমি যদি দুটো কাঁচকলা নিই দাম কত হবে না আমি প্রত্যেকদিন নেব আরও পাঁচটা নেব আমি কি শুধু কাঁচকলাটাই নেব আরও পাঁচ রকমের পাঁচটা মাল নেব যেমন দেখুন আমি যেমন প্রত্যেকদিন টাটকা মালটা নেব দুপিস কাঁচকলা নিলাম পাঁচশোর মতন বেগুন নিলাম আর একটা লাউডাঁটা নিলাম আমি বলতে চাইছি কি যে মিনিমাম সবদিনই আমি সবজি টাটকা মালটা নেব আর আমার এই যে আমার বাড়িতে একটু রোগী আছে তার জন্যে আমার প্রত্যেকদিনই লাউডাঁটা কাঁচকলা বেগুন এইগুলো আমাকে দিতেই হবে কুলেখাড়া এগুলো আমাকে প্রত্যেকদিনই একটু একটু করে দিতে হবে আর আলুটা আমি একটু বেশি নিয়ে নেব আমার কোনো অসুবিধা নেই আলুটা আমি পাঁচ কেজি করে দিয়ে দিলেও আমার চলবে দু তিন দিন হয়ে যাবে না আমি বলতে চাইছি আলুটা সপ্তাহে দু তিন দিন দিতে মানে দুদিন তিন দিন দিয়ে দিলেই হবে দুদিন দিলেই হবে সপ্তাহে কিন্তু এই যে মানে লাউডাঁটা কাঁচকলা এগুলো আমার প্রত্যেক দিনের দিনের চাই কিন্তু কম পরিমাণেও হলেও চলবে হ্যাঁ জিনিসটা তো জিনিসটা বাড়াব যেমন প্রত্যেকদিন একটা করে বাঁধাকপি একটু ফুলকপি শাক ডাক একটু বেশি করে দিলেন আচ্ছা এখন দাদা বাঁধাকপির কেজি কত করে যাচ্ছে আর মানে বাজারটা কেমন যাচ্ছে জিজ্ঞাসা করছি আর ফুলকপির পিস কেমন করে যাচ্ছে দাম পনেরো টাকা পিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর কাঁচকলা কাঁচকলা কত করে এখন দাম যাচ্ছে কাঁচকলা পাঁচ টাকা পিস তবে ওটা ঠিকই আছে তাহলে আপনি হলো এই যে কাঁচকলা লাউডাঁটা বেগুন এগুলো আমাকে তাহলে ডেলি দেবেন তো দিন টাটকা মাল দেবেন তো তাহলে আমাকে ওগুলো দেবেন আর হলো পেঁয়াজের পেঁয়াজটা এখন কীরকম দাম যাচ্ছে দাদা না তবুও যদি আপনি আমাকে একটু ব্যবস্থা করে দিতে পারেন যে হলো পেঁয়াজ আদা রসুন সব কিছু যদি আমাকে ওগুলো দিতে পারেন পেঁয়াজ আদা রসুন সব দিনই না দিয়ে ওগুলো যদি সপ্তাহে দুবার দেন আর সবজিটা যদি প্রত্যেকদিন টাটকা মাল দিয়ে দেন তাহলে আমার আর কোনো মানে তাহলে আর অন্য জায়গায় যেতে হলো না বা কাউকে বলতে হল না আপনার কাছেই সব কিছু পেয়ে যেতাম না তবু যদি আপনি আমাকে ঠিক করে বলুন আর দামটা খুব বেশি নেওয়া চলবে না একটু মানে দেখে যেমন আপনারও যেমন রোজগারটা থাকে আর আমারও যেমন সাধ্যের মধ্যে হয় না হলে আপনি আবার যদি আপনি বলে দিয়ে দিতে আসবেন বলে যে বিরাট দাম কিছু বলে দিলে তো আর হয় না বলুন আচ্ছা তাহলে আপনি আমাকে কাল থেকে দেবেন তো তাহলে কালকে তাহলে আপনাকে আমি বলে আমি তাহলে সন্ধ্যাবেলায় তাহলে আপনাকে বলে দেবো আমার কী কী সবজিগুলো চাই হ্যাঁ সন্ধ্যাবেলায় আমি আপনাকে বলে দেবো কী কী চাই তাহলে বলে দিবো কি হ্যাঁ তাহলে আপনি লিস্টটা করে নিন আমার নামে করবেন হ্যাঁ মৌসুমী সেন আলু আলুটা বাড়িটা হলো গাজিপুর মোড় গাজিপুর মোড় আর হল পাঁচ কেজি আলু দিয়ে দেবেন এক কেজি পেঁয়াজ কেজি পেঁয়াজ আর আদা আড়াইশো রসুন আড়াইশো হ্যাঁ টাটকা সবজি আমাকে প্রত্যেক দিন একটা লাউডাঁটা দুটো কাঁচকলা আর পাঁচশো বেগুন এইটা আমার চাই হ্যাঁ এবারে আপনি যেরকম সবজি পারবেন একটা বাঁধাকপি একটা ফুলকপি এইসবগুলোও আমাকে একটু দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ হুম